হ্যালো হুঁ কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় হুঁ ভালো আছি তুমি কেমন আছো চলছে ভালোই চলছে আপস অ্যান্ড ডাউনস মিলিয়ে তেমন কোনো রাজ নেই অ্যাকচুয়ালি যখন আমি কলেজে পড়তাম তখন থেকেই অভিনয়টা আমার ভালো লাগতো আর তখন মডেল হিসাবে আমি অনেক ফটোশুটও করেছি আর তাছাড়াও অনেক সিরিয়ালে সাইড অভিনয়ও করা আর সেখান থেকেই হুম এই ধরো না বড় পর্দায় চান্স পেলাম তারপরে ওখান থেকে আস্তে আস্তে একটা দুটো মুভি করতে করতে এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ফার্স্ট অফ অল আমার পার্সোনাল আর প্রফেশনাল লাইফ তো আমি দুটোকে আলাদা করে দেখি দুটোকে কখনো এক করি না প্রথমত ফ্যামিলি আমার ফার্স্ট প্রায়োরিটি তো যখন আমার শ্যুট থাকে না তখন ফ্যামিলির সাথে বাইরে ডিনারে যাই তাদের সাথেই টাইম কাটাই আর আমার বাড়িতে আমার একটা পাখি আছে সেটাকে নিয়েই সারাদিন কেটে যায় আর তাছাড়া আমার বলতে পারো আমার হবি ড্রয়িং তো যখন সেই টাইম পাই তখন মাঝেসাঝে ড্রয়িং পেইন্টিং এই সব করেই টাইমগুলো কেটে যায় তোমার ভবিষ্যৎ প্ল্যান কী

তা বলিউড বা টলিউডে ট্রাই করছো না কেন হুম হুম হুম নিশ্চয়ই আচ্ছা সেম টু ইউ সেম টু ইউ ভালো থেকো

হুম থ্যাংক ইউ ওয়েলকাম